পশ্চিম মেদিনীপুরের জেলা বছরের পর বছুর ধরে পরিবর্তিত হয়ে চলেছে যেমন পশ্চিম মেদনীপুরের জেলাতে পুরসভা এখন অনেক উন্নত হয়েছে এবং যে ড্রেন জলের ব্যবস্থা এবং সরকারি যে ঘরগুলো নির্মাণ করা হচ্ছে তাও খুব উন্নত হয়েছে এবং রেশন দ্রব্য যেগুলো দেওয়া হতো তারও পরিমাণ বর্তমানে বাড়িয়ে দেওয়া হয়েছে যা সাধারণ মানুষের কাছে খুব আনন্দদায়ক হয়ে উঠেছে এবং যা সামাজিক পরিবর্তন বাসিন্দাদের উপর নানা রকমের প্রভাব ফেলছে যেমন সাধারণ মানুষরা বসবাস করার পরে যে তাঁদের অবাঞ্ছিত জিনিসপত্রগুলো ফেলবে কোথায় তার জন্য ভ্যাটের ব্যবস্থা করেছে বর্তমান সরকার এবং এর পরিকাঠামো আরও উন্নত করেছে রেড করিডরের অংশ হয়ে উঠেছে পিছিয়ে পরা অঞ্চল অনুদান তহবিল কর্মসূচি থেকে তহবিল প্রাপ্ত পঞ্চায়েতে রাজমন্ত্রক গড়ে উঠেছে এইখানে নানা রকমের অনেক অনেক বহু বহু দিন ধরে যা হয়ে ওঠেনি তা এখন কর্মসূচি রূপায়িত হচ্ছে মানুষ তাঁদের স্বাভাবিক জীবন যাপনে আরও উন্নত হয়ে উঠেছে এবং সচেতন হয়ে উঠেছে